আমার একটি দিনের খাদ্য তালিকার মধ্যে অনেক রকমেরই খাবার থাকে যেমন ধরুন সকালে উঠে আমি খাবার সময় ডিম কলা বা পাউরুটি খেয়ে থাকি যেটা আমার এই খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন সকাল থেকেই থাকে আবার ভাত খাওয়ার সময় আমার ভাতের সাথে ডাল আরো বিভিন্ন ধরনের শাকসবজি থাকে মাছটা হয়তো রোজ থাকে না কিন্তু শাকসবজিটা বিভিন্ন ধরনের কোনো দিন যদি ফুলকপি কোনো দিন বাঁধাকপি বা কোনো দিন লাউ ডাঁটা বা কোনো দিন কুমড়ো বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন দিন থেকেই থাকে আবার ভাত খাওয়ার পর আবার বিকেলে বিকেলে আমরা কিছু একটা ছোট করে নাস্তা করি যেমন ধরুন আমরা তেলেভাজার কিছু জিনিস হয়তো তেলে ভেজে নিই সেটা দিয়ে হয়তো আমরা মুড়ি মাখিয়ে খাই কিংবা সেটাকেই হয়তো আমরা চা দিয়ে মুখরোচক হিসাবে খেয়ে থাকি আর তাছাড়া রাত্রিতে আমরা রুটির সাথে আবার ডাল কিংবা মাংস বা মাছের ঝোল বা ঘুঘনি আমরা যে কোনো দিয়েই খেয়ে থাকি এটা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে থেকেই থাকে তাছাড়াও আবার দুপুরে আমাদের কোনো কোনো দিন ডিমও হয়ে থাকে তাই এটা আমাদের দৈনন্দিন প্রায় রুটিনের মধ্যে এই সমস্ত খাবার এদিক সেদিক করে হয়েই থাকে আর তাছাড়া এই খাবারগুলি আমাদের খাদ্য ও সুস্বাস্থ্য গড়ে তুলতে খুব ভালোভাবেই সাহায্য করে আমরা যে খাবারগুলো দৈনন্দিন খেয়ে থাকি এই সমস্ত খাবারগুলি আমরা যদি সময়মতো প্রতিদিন খাই তাহলে আমাদের সুস্বাস্থ্য খুব ভালোভাবেই গড়ে উঠবে আমাদের শরীর খারাপও করবে না আমাদের স্বাস্থ্যর দিক থেকে আমরা এতটাই বলবান হব যে যে অন্যান্যদের থেকে হয়তো অনেকটাই আমরা শক্তিশালী হয়ে যাব আর তাছাড়া আমাদের যে ভালো মানের যে সবজি চাল যে শস্যগুলো আমাদের এখানে পাওয়া যায় সে সমস্ত উন্নত জিনিসগুলোই আমরা পেয়ে থাকি যেমন আমাদের চাষবাসের যে সমস্ত সবজি রয়েছে বাজারে কেনা সবজির থেকে আমাদের নিজেদের চাষবাস করা সবজি থেকে প্রোটিন আরও আমরা বেশি পাই আর তাছাড়া চাল বা শস্য আমরা নিয়মিতই পেয়ে থাকি তাই আমাদের কোন কিছুর অভাব হয় না আর আমরা নিয়মিত সমস্ত পুষ্টিকর খাবার খেয়েই আমরা আমাদের পুষ্টি বাড়াতে পারি